পুরুলিয়া জেলার জলবায়ু সাধারণত চরমভাবাপন্ন এখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন তাপমাত্রার মধ্যে যথেষ্ট প্রভেদ লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে সেখানে শীতকালে এই তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নীচে নেমে যায় অনেক সময় আবার তারও নীচে নেমে যেতে পারে এই জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম গ্রীষ্মকালে একটু আর্দ্র থাকে পরিবেশ কিন্তু শীতকালে আর্দ্রতার পরিমাণ একদমই কমে যায় বর্ষাকালে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হয় পুরুলিয়া জেলাতে বছরের বাকি দিনগুলো বর্ষাকাল বাদ দিয়ে বছরের বাকি দিনগুলোতে বা বাকি ঋতুগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম শীতকালে মাঝে মাঝে বৃষ্টিপাত দেখা গেলে দেখা যায় আর গ্রীষ্মকালের বিকেলের দিকে একধরনের কালবৈশাখী ওঠে যা পরিবেশকে ঠান্ডা করে এই ঋতু পরিবর্তন পুরুলিয়া জেলার অধিবাসীদের জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে প্রথমত পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা যেহেতু কৃষি ভিত্তিক একটি জেলা তাই বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এই জেলার কৃষিকাজ ততটাও উন্নত নয়